আমাকে সব থেকে বেশি খুশি করে আমার নাচ কারণ নাচকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার যখনই মনে কোনো রকম কোনো কষ্ট হয় তখন নাচই আমাকে সব থেকে বেশি খুশি করে কারণ নাচ করলেই আমার মন পরিবর্তন হয় এবং আমি খুশি হয়ে যাই এর পর দ্বিতীয় হচ্ছে আমার বাচ্চারা আমার বাচ্চারা যখন আমাকে ভালোবাসে তখন সব থেকে বেশি আমি খুশি হই আবার আদো আদো ভাষায় যখন কোনো কথাবার্তা বলে তখন আমি খুশি হই ওদের ভালোবাসাই আমাকে খুশি করে ওঠে সব বিষয়ে ওরা যখনই আমি যখনই দুঃখে থাকি ওরা এসে আমাকে একটু ভালোবাসলেই বা আদো আদো ভাষায় কিছু কথা বললেই আমি তাতে খুশি হয়ে যাই তৃতীয়ত যদি বলেন তাহলে বলবো আমার কাজ কোনো কাজ করে যদি আমি নিজে সন্তুষ্ট হই তাহলেই আমি খুশি হতে পারি কোনো মানুষকে যদি আমি ভালোবেসে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার নিজের কাজের দ্বারা তাহলে আমি সব থেকে খুশি হই কারণ মানুষকে নিজের কাজের দ্বারা সন্তুষ্ট করতে পারলে এর চেয়ে বড়ো খুশি জীবনে আর কিছু পাওয়া যায় না তাদের আশীর্বাদ এবং তাদের ভালোবাসাতেই নিজেদের খুশিকে খুঁজে পাওয়া যায় তার জন্য এই তিনটে জিনিস আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আমার নাচ আমার বাচ্চারা এবং আমার নিজের কাজ নাচ করেও আমি খুশি হই তাছাড়া আমার বাচ্চারা আমাকে ভালোবেসে সেই খুশিটা করে এবং দ্বিতীয়ত আমি নিজের কাজকর্মে যদি মানুষকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমি সব থেকে বেশি খুশি হয়